হ্যাঁ আমার রাজ্যে শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেমন আমার রাজ্য হল পশ্চিমবঙ্গ রাজ্য এখানের প্রধান ভাষাই হল বাংলা ভাষা এই ভাষাতে বিভিন্ন মনীষীরা যেমন অনেক বড়ো বড়ো বই লিখে আসছেন রবীন্দ্রনাথ নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ তাঁরা যেমন মুখে তাঁদের মুখের ভাষা ছিলো বাংলা ভাষা তেমন আমাদেরও মাতৃভাষা হল বাংলা ভাষা এই বাংলা ভাষাতেই আমাদের রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে অনেক বড়ো বড়ো লোকও বাংলাতেই কথা বলে থাকেন এই বাংলা ভাষার অনেক গুরুত্ব রয়েছে যেমন পুরনো দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এতে অনেক গল্প কবিতা নাটক ইত্যাদি নিখে গেছেন শরৎচন্দ্র তেমন অনেক উপন্যাস গুলিও লিখে গেছেন এথাত এছাড়াও বাংলা ভাষায় অনেক লেখক লেখিকার দ্বারা বাংলা ভাষা অনেকভাবে সমৃদ্ধ হয়ে এসেছে বিদ্যাসাগর হল তার মধ্যে অন্যতম এই ভাষার মাধ্যমেই আমরা ছোটোবেলা থেকেই মা অ আ ক খ ক খ বাবা ইত্যাদি বলতে শিখেছি তাই এই ভাষাকে আমাদের খুবই গুরুত্বর সাথে নিয়মিত পরিচালনার মাধ্যমে আমাদের যত্নের সাথে গড়ে তুলতে হবে